ভারত সরকার স্বচ্ছতা অভিযান চালু করেছেন তার প্রধান কারণ হচ্ছে যে আমাদের ভারতবর্ষ স্বচ্ছ এবং যাতে সম্পূর্ণ থাকে তেমনই আমার আশেপাশে বা এলাকাগুলিতে এবং বাড়িতেও আমি চাই যে হাইজিনিক রাখার চেষ্টা করে থাকি তার জন্য আমি বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করি যেমন প্রথমত যে ব্যবস্থাটা গ্রহণ করি সেটা হল আমার বাড়ির চারপাশটাকে পরিষ্কার পরিছন্ন রাখা যেখানে কোনও রকমের ময়লা আবর্জনা একটিমাত্র জায়গায় আবদ্ধ করে না রাখা এবং সেই যাতে ময়লা আবর্জনাগুলোকে অন্য জায়গায় স্থানান্তরিত করা এবং সেই বা অন্য কিছু ময়লা যেগুলি কোনোভাবেই আমার গৃহস্থালির কাজে লাগবে না সেগুলিকে আমি বদ্ধ একটি জায়গার মধ্যে আবদ্ধ রাখতে না করে সেগুলিকে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা দ্বিতীয়ত আমি আমার চারপাশে যদি কোনো রকম পোকামাকড়ের আবর্জনা যাতে না হয়ে থাকে তার জন্য আমি যে ব্যবস্থাটা গ্রহণ করে থাকি সেটা হল ব্লিচিং পাউডার দিয়ে থাকি এবং বাড়ির চারপাশটার যাতে ব্লিচিং পাউডার দিলে কোনো রকম পোকামাকড় কোনো আবর্জনা সেখানে আশ্রয় নিতে পারে না তৃ তীয়ত আমি শুধু বাড়িতে নয় গ্রামবাসী এমনকি পুরো পাড়া এলাকাকেই পরিষ্কার রাখার জন্য রাস্তাঘাটকে বিভিন্ন ধরনের শৌচাগার সমস্ত কিছু পরিষ্কারের ব্যবস্থা বলে থাকি এবং সকল মানুষ সেই অনুসারে কাজ করে থাকে এমনকি রাস্তাঘাটের জন্য কোনো রকম যাতে ময়লা না পড়ে থাকে বাড়ির চারপাশে এমনকি বাড়ির ভিতরেও ভিতরেও গাড়ির মাধ্যমে